আমার প্রিয় বাংলা শব্দ হলো মা কেমো কেননা আমরা মায়ের কাছ থেকেই পৃথিবীর আলো দেকেছি এবং মা ছাড়া এই পৃথিবীর কেউ এত ভালোবাসবে না আমাদের দুঃখে সব সময় মা এগিয়ে আসে বাবা যতোই ভালোবাসুক সে মায়ের মতো যত্ন করতে পারবে না বা খাওয়া দাওয়া স্নান করানো পড়াশোনা কোথাও বেড়ানো সবেই মা যেভাবে যত্ন নেয় বাবা কখনো সেই যত্ন নে নিতে পারবে না ভালোবাসে খুব কিন্তু যত্ন নেওয়ার দিক থেকে আলাদা আর কথায় আছে মাতৃ স্নেহ মায়ের স্নেহ পেলে মনে হয় জীবনে আর কিছু চাই না আমি বাংলাভাষী হিসেবে গর্ব বোধ করি কারণ বাংলা আমাদের মাতৃ ভাষা আমরা সব ভাষার থেকে বাংলা ভাষাই বলতে পছন্দ করি এবং যেখানেই যাই না কেন আমরা বাংলা ভাষাই ব্যবহার করি আর এই বাংলা ভাষাই আমাদিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখায় তাই বাংলাভাষী হিসাবে আমি নিজেকে গর্ব বোধ করি এবং আমাকে খুব ভালো লাগে আমার মাতৃ ভাষা বাংলাকে